আমি যখন স্কুলে কোনো প্রতিযোগিতায় ছবি আঁকি যে কোনো ছবি যেন যেমন রবীন্দ্রনাথর ঠাকুর ঈশ্বরচন্দ বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ বসু যখন সবি আঁকি তখন স্কুলে আঁকি যখন বাড়িতে আঁকি তখন পাকৃতি আবহাওয়া গাছ বাড়ি পাখি এই সব নিয়ে আমি পড়ে থাকি সেই স্কুলে তখন দেখলাম দেখলাম আবার বাড়িতে থেক প্র্যাক্টিস করলাম তাহলে আমার আঁকাটাও সুন্দর হলো জিনিসটা আমাকে শেখাও হলো এই সব নিয়ে আমি পড়ে থাকি পড়াশুনার মাধ্যম নিয়েই পড়ে থাকি সব সময় আঁকা পড়াশুনা এই সব নিয়েই আমি থাকি আর আমিস কী ভালো আঁকতে পারি যেমন কোনো একটা ফুল ফুল আঁকতে আমার খুব ভালো লাগে যে কোনো ফুল হোক না কেন যে যেই ধরনের ফুল হোক না কেন ফুল কতো আঁকতে ভাল লাগে এঁকে রঙ দেবো তারপর ফুলটা কালার করবো সো যেই কালার বো হবে সেই কালার করবো ফুলটা দেখতেও সুন্দর লাগবে সবাই বলবে হ্যাঁ ফুলটা হয়েছে বাড়ির সবাইকে ফু এঁকে বাড়ি রঙ করে বাড়ির সবাইকে দেখাই বলি যে কেমন হয়েছে সবাই বলে হ্যাঁ ভালো হয়েচে স্কুলেও বন্ধুদেরকে দেখাই কেমন হয়েছে সবাই বলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে